হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ এটা মহাকাল মার্কেটের মডার্ন শু হ্যাঁ বলুন

আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের কোম্পানির গোডাউন মহকাল মার্কেটে দেখুন আমাদের দোকান সব সময় খোলা আমাদের সকাল সাতটা থেকে রাত নটা অব্দি দোকান সব সময় খোলা আছে না না আমি ওনার নয় আমি কর্মচারী একজন

আপনি যখনই আসবেন তখনই আমাদের ম্যানেজারের সাথে কথা বলে যাবে হুম কোনো প্রবলেম নেই হ্যাঁ আমাদের স্লিপার থেকে শ্যু থেকে ফরমাল থেকে টোটাল মালই আমাদের পাওয়া যায়